আপনি কীভাবে সর্বশেষ প্রযুক্তিগত প্রবণতা এবং উদ্ভাবনগুলির সাথে তাল মিলিয়ে চলতে চান সেটা আসল কথা হল দেখুন সব জিনিসই নেগেটিভ পজেটিভ জিনিস আছে সংবাদপত্র বলুন ইউটিউব বলুন ভিডিও অ্যাপস এসব জিনিস কিছু মানুষকে ভালো দিকেও নিয়ে যায় ভালো কিছু জানতে শেখায় ভালো কিছু জানার আগ্রহ বাড়ায় আবার এখান থেকে আবার কিছু খারাপ কিছুও কাজকর্ম মধ্য হয় সেটা এই ব্যাপারে এটাই আমি বলবো যে এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে